হ্যালো এখন আগের থেকে একটু ভালো আছি

আরে খেতেই তো পারছি না একদম হুম হুম মুখে কোনো স্বাদই নেই

ও শরীরটা খুব দুর্বল

আচ্ছা ডিম খাওয়া যাবে ডিম ডিম হ্যাঁ হুম স্যুপ টুপ খাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা

হুম আর ওষুধ যা চলছিলো তাই

আচ্ছা হুম হুম হুম তারপরে নেক্সট চেকআপের দিন গিয়ে আবার চেকআপ করার সময় আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হুম